বলছেন কি আগের দিনও তো আমার এরকম খেয়েছিলাম বেশ তো এরকমই ছিলো আপনি এক কাজ হ্যাঁ বলুন হ্যাঁ এবার আলুরদমটা নিয়ে দেখুন কেমন খেতে হয় হ্যাঁ এইখানে আলুরদমটাই এখন বেশি চলছে এত দিন ধরে ঘুগনি এত জনের করে করে হয়তো বেশি পড়ে যাচ্ছে আজকাল তাই বেশি পড়ে যাচ্ছে তাই আলুরদমটাই এখন সবাই বেশি খাচ্ছে তাই এখন ওটাই মনে হয় তো বেশি ভালো করছে ও আপনাকে ওই প্রথমবারই দেখলাম আপনি কি এখানে কাজ বাজ করেন নাকি কোথাও ও তো সামনের দোকানটায় যেতে পারতেন কিছু দিয়ে দেয় জিলিপি আছে ভালো থাকে আচ্ছা দাদা বুঝলাম তো বলছিলাম যে একবার তালে চলুন দেখি একদিন ফে আপনার কোম্পানি ছুটি থাকে একদিন খেয়েই আসি ওই দোকান থেকে আমার ঘরে মণ্ডল পাড়ার দিকে